পৃথিবী তো একটু একটু করে উন্নতি হচ্ছেই প্রথমে আগুন ছিলো না পাথর ঘসে আগুন সেইতে রান্না করা তারপর আস্তে আস্তে কাঠ তারপরে ধীরে ধীরে উনুন উনুন থেকে গ্যাস হিটার এখন ইন্ডাকশান ও টি জি মাইক্রো ওভেন একে একে অনেক কিছুই উন্নতি হয়েছে পোশাক পোশাকেও আমাদের প্রচুর উন্নতি আগে কী ছিলো আগে মানুষ নিজের জামা কাপড়ের পরার জন্য পোশাক আশাক কিছুই ছিলো না এখন ধীরে ধীরে নানান রকম ডিসাইনার হয়েছে আগে জাস্ট লজ্জা নিবারণের জন্য যেটুকু পরার দরকার ছিলো সেইটুকু মানুষ পরতো আর এখন ধীরে ধীরে কতো রকমের ডিসাইনার জামা কাপড় শাড়ি ব্লাউস শাড়ি এখন কুচি দেওয়া রেডিমেড একদম শাড়ি পাওয়া যায় বাচ্চাদের বড়দের পর্যন্ত শাড়ি হয়ে গেছে বানানো সড়ক পথও এখন কতো পাল্টে গেছে আগে আমরা গরুর গাড়িতে যাওয়ার ছিলো হেঁটে যেতো আগে তারপর হলো গরুর গাড়ি সাইকেল মটর সাইকেল এখন বুলেট এখন বুলেট ট্রেনের এসে দাঁড়িয়েছি আমরা তারপরে জীবনধারাটাই তো আমাদের এখন পাল্টে গেছে আমরা কীরমভাবে আগে আমাদের সাতে চিঠিতে টেলিগ্রামে কথা বলতে হতো কারোর সাথে যোগাযোগ মাধ্যম ছিলো একজন কেউ চলে গেলো তা সে পৌঁছানোর সে পৌঁছে চলে গেলেও তার পনেরো দিন পরে আমরা চিঠি পেলাম তার পৌঁছোনোর সংবাদ পেলাম আর এখন একটা ফোনে কোন জায়গায় আছে কীভাবে আছে কোথায় পৌঁছোলো কখন পৌঁছোলো সমস্ত কিছু আমরা জানতে পারি এরমভাবেই আমাদের জীবন সব দিক দিয়েই ভালো মতোন উন্নতি হয়েছে